পরিবহন পদ্ধতিতে আমরা ট্রেন ট্রেনে বাসে এ খুব এখন ন জলপথে বা ন আকাশ আকাশ পথে এখন অনেক উন্নত হয়েছে এই এতে আমরা খুব যাই এবং বড়ো বড়ো স্টেশন বা কলকাতায় কলকাতা জায়গায় বা হাওড়ার জায়গায় খুব ভিড় হয় এবং খুব হাইওয়ে জায়গাগুলোতে খুব ভিড় ভিড় বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেরকম কষ্টের মধ্যেও কিছু কিছু জায়গায় আমাদেরকে পড়তে হয় যেমন ছোটো গাড়ি এতে খুব ভিড় হয়ে গেলে খুব কষ্টের মধ্যে আমরা সমস সমস্যায় পড়ি ট্রেনের সমস্যা ট্রেনে লেট থাকলে যাওয়ার সময় কোনো বাসার সময় লেট থাকলে ট্রেন দাঁড়িয়ে থাকে তখন আমাদের একটু অসুবিধা পড়তে হয় শিয়ালদহ শিয়ালদহ হও শিয়ালদহ হাওড়া প্রচুর ভিড় হয় হাওড়ার শিয়ালদহ গাড়ি সব সময় পওয়া যায় এই জায়গা থেকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যাওয়া হয় তাতে খুব কিছু কিছু জায়গায় খুব আমাদের কষ্টের মধ্যে যেতে হয় তবে আগের থেকে এখন পরিবহণ ব্যবস্থা খুব ভালো আছে